হ্যাঁ দিদি বলছি যে আমি এক আপনি একজন পঞ্চায়েত কর্মী তো হ্যাঁ বলছি আমি তো মানে আমার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে হয়ে এখন বাড়ি বসে আছি শুনলাম আপনাদের ওখানে নাকি উপার্জনের জন্য হাতের কাজ সেখানো হচ্ছে

ও আমরা তো জানিই না

হাতের কী কী কাজ আছে ওখানে

ও তার থেকে কি আমরা উপার্জন করতে পারবো ও ওই টে ওই ট্রেনিংয়ের জন্য কি টাকা লাগছে আগের থেকে কিছু ও

কতদিনের ট্রেনিং এটা আচ্ছা বাড়ি বসেই বাড়ি বসেই করতে পারবো হ্যাঁ আচ্ছা

আমাদের মতন এরকম অনেকে আছে সবাই পারবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যোগাযোগ করে নেবো খুনি রাখ হুম হুম হুম